হ্যাঁ আমি বিদ্যুৎ সম্পর্কে বিদ্যুতের যে বিষয় সম্পর্কে আছে বা বিদ্যুতের যে বিপদ সম্পর্কে আছে সেই বিপদ সম্পর্কে আমি সচেতন আছি কিছুটা হলেও আমার সচেতনতা থাকা দরকার আমি ব্যাখ্যা করতে পারবো যে সেইগুলো কীভাবে এড়ানো যায় বা কীভাবে কীভাবে সেগুলো এড়ানো সম্ভব তো বিদ্যুতের যে বিপদ রয়েছে বিভিন্ন দিক থেকে বলা যেতে পারে আমার মতো বলে সবচেয়ে বেশি বিপদ যেগুলো হচ্ছে এমনি রাস্তায় যে খুঁটিগুলো আছে সেই খুঁটিগুলোতে যেই তারগুলো আছে সেইগুলোতে কোনো প্লাস্টিকের ব্যাবার থাকে না বা প্লাস্টিক আবরণ দিয়ে ঢাকা থাকে না যেগুলো আমাকে সবচেয়ে বেশি বিপদজনক বলে মনে হয় কারণ ওইটা তারে কখনো কোনো পাখি বা যে সমস্ত কিছু আছে পাখি বা যারা উড়ন্ত উড়ন্ত জিনিস পাখি বা কোনো জিনিসে যারা রয়েছে সেইগুলো যেদি ওই ওর উপরে বসে পড়ে বা কোনো রকমভাবে পা রেখে দেয় দুটোতে একসঙ্গে ওদের যেই দুটো মেইন যেই দুটো তার থাকে যেটা দিয়ে কারেন্ট যাতায়াত করে তো সেই দুটোতে যেদি কোনো রকমভাবে পা পড়ে যায় সে সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটবে সে সমস্ত পাখিরা যারা কিছু জানে না তাদের পক্ষে সব থেকে এইটা যারা অবলা প্রাণী বা পশু তাদের পক্ষে সব থেকে বেশি বিপদজনক কারণ মানুষ এই সম্পর্কে সচেতন আছে কিন্তু তারা তো এই সমস্ত কিছু জানে না তাছাড়া এই সমস্ত খুঁটির যে তারগুলো রয়েছে যেগুলি যেগুলির মাধ্যমে আমাদের বাড়িতে বাড়িতে কারেন্টের ব্যবস্থা আছে এই সমস্ত জিনিসে অনেক সময় যখন ঝড় প্রচুর পরিমাণ হয় বা বৃষ্টি ঝড় প্রচুর পরিমাণে হয় তখন কী হয় অনেক জায়গায় কারেন্টের খুঁটি ভেঙে পড়ে অনেক তার ছোঁড়াছুড়ি করে ঝড়ে কেটে যায় তো সেইটা সব থেকে বেশি বিপদজনক কারণ মানুষ অন্ধকারে রাস্তা দিয়ে যায় বা অনেক সময় তার কাটা তার পড়ে থাকলে যে সমস্ত জায়গায় লাইট থাকে না সে সমস্ত জায়গায় কাটা তার পড়ে থাকলে মানুষ অজান্তে সেই জিনিসগুলোর উপর পা দেয় শুধু মানুষ কেন বিভিন্ন পশু পাখি সে সমস্ত তারের উপর পা দিয়ে দিলে মৃত্যুর সম্ভবনা কিন্তু সব চেগে বেশি থাকে তাই আমার মতে বলে বিদ্যুৎ সম্পর্কে সচেতনটা সচেতনতা থাকাটা দরকার এবং এইগুলি এড়ানো যেতে পারে বিভিন্ন কারণে আমার মতে বলে যে সমস্ত কারেন্ট কারেন্টের যে সিস্টেম রয়েছে সে সমস্ত সিস্টেমে যে তার রয়েচে তার ভিতরে একটা প্লাস্টিকের কিছু জিনিস দেওয়া দরকার কারণ প্লাস্টিকে কারেন্ট নেয় না প্লাস্টিক থাকলে কারেন্ট ইয়ে করতে পারে না তাই আমার মতে বলে প্লাস্টিকের একটা ব্যবস্থা করা দরকার এবং এই সমস্ত যেই তার যেগুলো রাস্তার উপরে বা উপর উপর দিকে রাখা আছে এগুলোস মাটির নিচে করা দোরকার সব থেকে ভালো বলে আমার মনে হয় কারণ এই সমস্ত তার মাটির নীচ দিয়ে হ্যাঁ তারের সিস্টেম করলে সব থেকে বেস্ট হবে কারণ এটা কোথাও খসে পড়বেও না বা কোনো আস মানুষের বা কোনো মানুষ বা কোনো পশু পাখি যারা এই সমস্ত সম্পর্কে সচেতন নয় তাদের পক্ষে সব থেকে বেশি উপকার বলে আমার মনে হয়